বাগান এর মধ্যে গাছপালা বাড়ির সামনে একটা আলাদা সৌন্দর্য এনে দেয় তাই গাছপালাকে বাদ দিয়ে আমরা বাড়িকে সাজাতে পারি না গাছপালা লাগিয়ে বাড়ির চারপাশে সৌন্দর্য এনে দেয় এবার গাছগুলিকে বাড়তে দেখে আপনার খুবই ভালো লাগে এবং গাছের মধ্যে ফল ফুল আসলে ও তার আমাদের মনকে আকর্ষণ করেই তোলে এছাড়াও গাছের গাছের যে ঠান্ডা পরিবেশ করে তোলে আমাদের বাড়িকে সেটা খুব আলোকিত করে থাকে এছাড়া গাছ থেকে আমরা তো বিভিন্ন ধরনের ফল শাকসবজি পেয়েই থাকি যেগুলো আমাদের তো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়েই থাকে এছাড়াও আমরা গাছের থেকে অক্সিজেন তো পাচ্ছি গাছ গাছের পাতা থাকতে পাতাগুলো মাটিতে পড়ে থাকলে দেখে সৌন্দর্য আরো বিকশিত করে তোলে আকর্ষিত করে তোলে বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফল ফুল শাকসবজি লাগিয়ে আমরা বাগানকে আরো সৌন্দর্য করে তুলতে পারি